সাম্প্রতিককালে আমি একটি স্কুল ব্যাগ কিনেছিলাম এবং এটি আমার বাড়ির লোকের জন্য এটি তাদের অত্যন্ত পছন্দ হয়েছে এবং তারা অত্যন্ত খুশি হয়েছে তার কারণ এর রঙ অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দনযুক্ত এর এছাড়াও এর দ্বারা বিভিন্ন বইপত্র এবং বিভিন্ন কাগজপত্র সুন্দরভাবে বহন করে নিয়ে যাওয়া যায় এর কারণ এর সাইজ বা আকার এর আকারের জন্য এটি একটি খুবই আকর্ষণীয় জিনিস হিসেবে গণ্য হয়েছে